হ্যাঁ কি দরকার বলুন হ্যাঁ আমি ফাঁকা আছি বলতে আপনি কি ডাক্তার দেখিয়েছেন না ওটা আপনাকে ডাক্তার দেখাতে হতো একটা রক্ত টেস্ট করতে হতো না রক্ত পরীক্ষা না করলে তো কিছু করা যাবে না আর প্যারাসিটামলের সাথে তো একটা অ্যাজিথ্রোমাইসিন ওষুধ আছে না ওটা অ্যান্টিবায়োটিক না খেলে কিছু করার নেই ওটা খাননি তো আপনি আচ্ছা আমার পূর্ব মেদিনীপুরে ওই বাস স্ট্যান্ডের পাশে কিন্তু ইয়ে চেম্বারটা আপনার বাড়ি কি সামনা সামনি ও ঠিক আছে আমি তো এখন মোটামোটি বন্ধের মুখে ফোন করছেন আবার বিকালবেলা পাঁচটা থেকে বসি রাত্রি আটটা পর্যন্ত আজকেই আসবেন ভাবছেন না হ্যাঁ বলুন হ্যাঁ বিকালবেলা বসবো বিকাল পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত থাকবো আচ্ছা অসুবিধা নেই নামটা তো ফোনে সাধারণত লেখা হয় না ওটা কারণ ফোনে যারা লিখিয়ে হয়তো ধরুন বাড়িতে বসে থাকে ওরা তো পারে না হয়তো আসতে সময় মতো ভাবে আমার ফোনে নাম লেখানো আছে আমি পরে গেলেও চলবে সেইক্ষেত্রে তো যারা এসে নাম লেখায় তারা যদি আগে আসে আমি তাদেরকে আগে দেখি এসে নাম লেখানোটা হ্যাঁ তাড়াতাড়ি আসতে হবে আর এসে নাম লেখানোটাই ভালো ফোনে না লেখানোটাই ভালো কারণ ওটা তো লাস্টে না ও হতে পারে ওরা যদি আগে আসে ওদেরকেই দেবো আপনার জন্য তো আমি বসে থাকবো না ওষুধগুলো বলতে আমি যেখানে দেখি তার পাশেই ওষুধের দোকান আছে ওখান থেকে কিনলে মোটামোটি আপনি সব কিছু পেয়ে যাবেন বাইরে কিনলে হয়তো পাবেন না কিন্তু ওখানে আপনি সব কিছু পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওখানে পেয়ে যাবেন অসুবিধা নেই সেদিকে আর সবচেয়ে বড়ো কথা আপনাকে যে রক্ত পরীক্ষা করতে হবে তারপরে তো ওষুধ না আমার সামনা সামনি নেই একটু দূরে যেতে হবে তো ওই ল্যাবে গিয়ে আপনাকে ফার্স্ট রক্ত পরীক্ষা করতে হবে কারণ রক্ত পরীক্ষাটা আপনার জন্য খুব জরুরি না না না চেম্বার থেকেই আমি ফোন করে যোগাযোগ করে দেবো তার সাথে আপনি তার কাছে গিয়ে ওই রক্ত পরীক্ষাটা আপনাকে করাতে হবে প্রথমে কারণ আপনার অনেক দিন ধরেই জ্বর কাশি সর্দি এগুলো তো লেগেই আছে আর গরম জলে ওই বাসক পাতা চেনেন কি লাল বাসক পাতা ওটা সিদ্ধ করে একটু খেতে হবে এলাচ লবঙ্গ দারচিনি তারপর ধন্বন্তরি পাতা আদা তুলসী পাতা এগুলো দিয়ে একটু খেতে হবে

আচ্ছা অসুবিধা নেই বিকালের দিকে আসবেন তাহলে আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে